হ্যাঁ নমস্কার ম্যাডাম আমি পূর্ব মেদিনীপুরের এক এলাকা থেকে আপনার ব্রাঞ্চের আপনি কি হচ্ছে এস বি আই ব্যাংকে কাজ করেন বলছি আমি একটা এইখানে আপনাদের এইখানে একজন নতুন আমি এসেছি আর কি তো আমাকে কিছু দিন এখানে থাকতে হবে মানে ধরুন পার্মানেন্টলি আমি এখানে থাকব সেইজন্যে আমি হচ্ছে আপনার ব্যাংকে দেখলাম কালকে ওদিক দিয়ে গিয়েছিলাম আপনার ব্যাংকের কাছাকাছি আর কি আপনি তো স্টেট ব্যাংকে কাজ করেন তো আমি আপনার ব্যাংকের ওই সামনে গিয়েছিলাম তো আপনাকে দেখে আপনার নাম্বারটা ওখান থেকে পোস্টার থেকে নিয়ে এলাম তো আপনাকে আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি একটু কাইন্ডলি বলবেন বলছি আমি একটা এখানে যেহেতু থাকব সেইজন্য আমার টাকার লেনদেনের অসুবিধা হচ্ছে সেইজন্য আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছি অ্যাকাউন্টটা আচ্ছা যেই সব জিনিসগুলোর কথা বললেন ওগুলোর জেরক্স আনব না আসলটাও সঙ্গে নিয়ে আসতে হবে জেরক্স আর ফটোটা বলছি ফটোটা ক কপি লাগবে বললেন আচ্ছা আর বলছি আপনাদের ব্যাংক তো দশটার দিকে খুলে যায় না কি আমি হচ্ছে কালকে একবার যাব তো আপনি কালকে হচ্ছে ব্যাংকে থাকবেন তো আচ্ছা আরেকটা আরেকটা জিনিস জানার ছিল আপনাদের ওখানে ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কী কী সুবিধা পেতে পারি টাকা লেনদেনের ক্ষেত্রে আমি হচ্ছে ধরুন আমি হচ্ছে একটা নতুন বাইক নিতে চাইছিলাম আর কি সেইজন্যে আপনাদের ওখানে অ্যাকাউন্ট খুলতে চাইছি তো আমার আগে যেই সব জায়গা থেকে লোন নিয়েছি সেই সব জায়গাতে সঠিক সময় লোনগুলো শোধ করে দিয়েছি সেইজন্যে আপনাকে কল করা আর কি লোনটা পেয়ে যাব কি অ্যাকাউন্ট খুললে আচ্ছা আপনি কালকে ফাঁকা থাকবেন তো ব্যাংকের মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকে ব্যাংকে গিয়ে যোগাযোগ করব আপনার সঙ্গে বাকি কথাগুলো সেরে নেব রাখছি ঠিক আছে হ্যাঁ রাখছি